আমার কাছে যে জিনিসটি রয়েছে সেটি হল ল্যাপটপ বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ল্যাপটপ বা কম্পিউটার একটি অন্যতম প্রয়োজনীয় জিনিস এই ল্যাপটপের বেশ কিছু উপকারিতা রয়েছে যেগুলি হল এটির সাহায্যে আপনি বিভিন্ন রকম মিটিংয়ে যোগাযোগ করতে পারেন বিভিন্ন রকম প্রিন্ট বার করতে পারেন এবং অন্যান্য কাজ করতে পারেন এর দ্বারা আপনি এর মধ্যে মোবাইল ফোনের থেকে বেশি কিছু জিনিস স্টোর করে রাখতে পারেন বা জমা করে রাখতে পারেন এই সমস্ত উপকারিতার জন্য বর্তমান যুগে ল্যাপটপ হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটির সাহায্যে মানুষ নিজের বিভিন্ন প্রয়োজন মেটাতে পারে